কিছু সাধারণ পেশা যেগুলো পুরুলিয়ার মানুষদের অনুসরণ করে সেগুলি হল কৃষিকাজ পশুপালন পর্যটন ক্ষেত্র কৃষিকাজ কৃষিকাজে পুরুলিয়ার মানুষজন পশুদের দিয়ে লাঙল লাঙল দিয়ে চাষ করে বিভিন্ন রকম সবজি চাষ করে যেখানে আর পর্যটন ক্ষেত্র এখন পুরুলিয়া অনেক উন্নত যেখানে দূরদূরান্ত থেকে মানুষরা পুরুলিয়ার অযোধ্যার পর্যটন কেন্দ্র রঘুনাথপুরের জয়চণ্ডী পর্যটন কেন্দ্র গড়পঞ্চকোট যেখানে সুন্দর মনোরম দৃশ্য মানুষকে প্রভাবিত করে এবং মানুষরা এখানে বারবার আসার জন্য উৎসাহ প্রকাশ করে পুরুলিয়ায় চাষ বাসের অবস্থা বৃষ্টিপাতের উপর কিছুটা নির্ভর করে কিন্তু বছরে খুব কম পরিমাণ বৃষ্টি হওয়াতে বেশিরভাগ সময়ই খরা খরা যায় এবং সেখানে মানুষরা বৃষ্টিপাত না হলে বিভিন্ন নদী বা পুকুর থেকে পাম্পের সাহায্যে জল দিয়ে চাষ করে এবং পশুপালন মানুষ বাড়িতে পশুদেরকে পালন করে পোষ্য হিসাবে ব্যবহার করে যেমন এখানে কি মানুষরা পশু বলতে ছাগল গরু ভেড়া ইত্যাদি পালন করে গরু থেকে আমরা দুধ পাই সেই দুধও মানুষ বিক্রি বিক্রি করে নিজেদের আর্থিক দিকটা বজায় রাখে আর মানুষ এখানে মানুষ পর্যটন ক্ষেত্র বিভিন্ন রকম ব্যবসায়িক সাহায্য পায় পর্যটন ক্ষেত্রে নানারকম ব্যবসা করে নিজেদের জীবিকা উপার্জন করে পর্যটন ক্ষেত্রে নানা রকম সুবিধা পুরুলিয়ার মানুষরা পায়